প্রযুক্তি এমন একটা জিনিস যেটা আমাদের ভারতকে বা পুরো বিশ্বকে প্রচুরভাবে উন্নত করছে কারণ মানুষ আগে যেগুলো নিজের হাতে নিজে নিজেই করত সেইগুলো এখন যন্ত্রপাতির দ্বারাই হয়ে যাচ্ছে প্রযুক্তি এমন এমন যন্ত্রপাতি নিয়ে আসছে যেটা প্রত্যেক মানুষের প্রত্যেক কাজকে সহজ করে তুলছে সেগুলো যেমন ভালো দিক আছে তেমনই খারাপ দিকও আছে যেমন ভালো দিক বলতে মানুষ অনেক সহজ হয়ে যাচ্ছে সব কিছু যেমন ট্রেনে চড়া বাসে চড়া অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট করা এইগুলো মানুষের অনেক সহজ হয়ে গিয়েছে তারপরে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে গাড়ি ঘোড়ার মাধ্যমে এগুলোও প্রযুক্তি এগুলো হয়ে যাচ্ছে যেমন ফোনটাও একটা প্রযুক্তি তো ফোনের মাধ্যমে মানুষ একে অপরের সাথে কথা বলতে পারে ভিডিও কলের মাধ্যমে বা এমনি কথা বলতে পারে এবং টিভি টি ভিও একটা প্রযুক্তির জিনিস যেটা আমরা বিভিন্ন রকম বিনোদনমূলক জিনিসপত্র দেখি টি ভিতে এখানে খেলাধুলো হয় সিরিয়াল হয় বই হয় বিভিন্ন রকম নাটক হয় এবং বিভিন্ন রকম শো হয় যেগুলো দেখলে মানুষের অবসর সময়টা কেটে যায় এবং এই টি ভিটা এখন মানুষের সবথেকে বড় বিনোদনমূলক জিনিস হয়ে গিয়েছে যেটা এখন প্রত্যেকের ঘরে ঘরেই আছে ইন্টারনেট এখন ইন্টারনেটও উঠেছে প্রযুক্তির মাধ্যমে তো ফোন ফোনে ইন্টারমিনেট চালিয়ে সবাই সবসময় বিনোদনমূলক জিনিস দেখে ভিডিও দেখে ফেসবুক ঘাঁটে এবং সেখানে নিউজ মাধ্যম যেগুলো আছে ফেসবুক ইন্সটাগ্রাম ইউটিউব তো এইগুলো তে মানুষ বিভিন্ন রকম খবরগুলো পায় খুব তাড়াতাড়ি পেয়ে যায় এবং চারিদিকে বিশ্বে কী হচ্ছে সেগুলো জানা যায় এই জিনিসপত্রগুলোর মাধ্যমে তো ইন্টারনেটের মাধ্যমে আমাদের একে অপরকে টাকা দেওয়াও সুবিধা হয়েছে অনলাইন পেমেন্ট করতে পারি আমাদের ট্রেনে বাসে যাতায়াতের টাইম দেখতে পারি সময় দেখতে পারি টিকিট কাটতে পারি তো এগুলো অনেক ভালো হয়েছে আমাদের জন্যে এই প্রযুক্তির মাধ্যমে